ছোটবেলায় আমি একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমার সেখানে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গাতে আমি পৌঁছে গিয়েছিলাম যেখানে আমার মনটা খুব খুশি হয়ে গিয়েছিল কারণ সেখানটায় ছিল একটা ফুলের বাগান সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো ছিল সেই গাছগুলো বিভিন্ন রঙের অনেক ধরনের তাদের গন্ধও ছিল সেগুলো দেখে আমার খুব মন খুশি হয়ে গেল আমি চাইলাম যে আমিও বড় হয়ে এক ধরনের ফুলের বাগান লাগাব সেখান থেকে আমার ফুলের বাগান তৈরি করার ইচ্ছা জাগল তারপর একবার স্কুল দিক থেকে আমাকে ফুলের প্রদর্শনীতে নিয়ে গিয়ে হয়েছিল সেখানে এমন এমন ধরনের আমি ফুলের গাছ দেখেছিলাম যেগুলো জীবনে কখনোই দেখিনি তারপর ঘুরতে ঘুরতে অনেক ধরনের ফুল দেখলাম ফুলের রং দেখলাম গন্ধ গন্ধ পেলাম তারপর দেখতে দেখতে একটা জায়গাতে অনেক ভেড়ি ছিল তো সেখানে দেখলাম এই ফুলের প্রদর্শনীর একজন মানুষ কিছু বক্তৃতা দিচ্ছিলেন তো আমিও সেখানে গিয়ে শুনতে চাইলাম তো শুনতে গিয়ে দেখলাম সেই মানুষটি বলছিলেন কী ভাবে ফুলের রক্ষণাবেক্ষণ করতে হয় কী ভাবে কতটা ফুলকে মানে কী ভাবে ফুলকে কতটা জল দিতে হয় কতটা কী ভাবে সার দিতে হয় আরো বিভিন্ন ধরনের কথা বলছিল যেগুলো শুনে আমার ফুলের বাগান তৈরি করা ইচ্ছা জাগল এবং আমি ফুলের বাগান তৈরি তৈরি করার তৈরি করতে ভাবলাম তারপর থেকে আমার ফুলের বাগান তৈরি করতে আমি শুরু করলাম এবং আমার একটা এখন খুব বড় ফুলের বাগান রয়েছে